আমি প্রথম সাঁতার শিখেছিলাম অনেক ছোটবেলায় তখন আমার বয়স ছিল ছ বছর আর আমি মানে সাঁতার শিখতে গিয়ে প্রথম আমাকে আমার ঠাকুমা সাঁতার শিখিয়েছিল আমার এটা মনে আছে তো আমাকে ঠাকুমা প্রথমে আমাকে জলের মধ্যে ওনার হাত দিয়ে ধরে ছিল এবং আমি হাত আর পাটাকে মুভ করছিলাম তো কান্টিনিউ আমার হাত আর পাটাকে চালাচ্ছিলাম জলে এবং আমার ঠাম্মা নিজের হাতটা সরিয়ে নিয়েছিল সেই সময় আমার মনে পড়ে যে আমি হাত পা ছিটোতে ছিটোতে আর কি জলের মধ্যে ডুবে যাচ্ছিলাম তো ডুবতে ডুবতে ডুবতে ডুবতে আমি যখন হাত পা ছোঁড়া হাত পা চালাচ্ছি আস্তে আস্তে অটোমেটিক আমি জলে ভেসে যাচ্ছি তো সেটা থেকেই আমি বুঝতে পারলাম যে আচ্ছা হাত পাটাকে এইভাবে চালালে আমি জলে ভেসে থাকতে পারব আর যেটাকে সাঁতার বলে তো আমি শিখেছি এইভাবেই আর কি